হুম বলছি কী কী আছে মানে চুড়ি মালা আর কীরকম ডিসকাউন্ট আছে

আর সব ভালো কোয়ালিটি

আর কীরকম দাম হুম আর ডেলিভারির ব্যবস্থা আছে হুম ঠিক আছে